বছরের পর বছর ধরে ভারতীয়দের বিনোদনের মাধ্যম বিভিন্নভাবে পরিবর্তন হয়েছে যেমন পুরনো দিনের রাজা মহারাজারা বিনোদনের জন্য জঙ্গলে যেত এবং বিভিন্ন পশুপাখি শিকার করতো তাছাড়া তারা সুরাপান ও নারী নৃত্যর মধ্যে দিয়ে মনোযোগ দিত এছাড়াও পরবর্তীকালে খেলাধুলো হয়ে ওঠে প্রধান বিনোদনের মাধ্যম বর্তমানে প্রত্যেক বাড়িতে সিরিয়াল সিনেমা ও গান হল প্রধান মাধ্যম বিনোদনের তাই ভারতীয় জগতে বিনোদনের মাধ্যমের কম নেই তাছাড়া নৃত্যকলা ছবি আঁকা ক্রিকেট খেলা বা কোনো খেলা সুইমিং ফুটবল এই ধরনের বিনোদনের মাধ্যম হয়ে বর্তমানে চলেছে